না আমি এরকম চ্যালেঞ্জিং রুট বর্ণনা করতে পারব না যেখানে আমি আরোহণ করেছি কারণ আমি কোনোদিনই রক ক্লাইম্বিং করিনি ঘুরে বেড়ানো আমার শখ কিন্তু রক ক্লাইম্বিং একেবারেই তার মধ্যে পড়ে না